হ্যালো হ্যাঁ দাদা হ্যাঁ বলছিলাম যে কালকে আমার ইন্টারভিউ আছে হুম আমার ইন্টারভিউ আছে এগারোটা থেকে তো আমাকে একটু আমার অফিসের সামনে নিয়ে যেতে হতো আপনাকে হুম এই আপনি সাড়ে নটার দিক করে চলে আসবেন আমার বাড়ির সামনে আসতে পারবেন না বাড়ির সামনে কেন ও আচ্ছা আচ্ছা রাস্তা খারাপ হ্যাঁ ঠিকই ঠিক আছে তাহলে আপনি মেন রোডে চলে আসবেন এসে আমাকে ফোন করবেন আমি চলে যাবো আচ্ছা হ্যাঁ তো লোকেশানটা তাই তো হ্যাঁ হ্যাঁ আমি লোকেশানটা পাঠিয়ে দিচ্ছি আপনাকে আপনি দেখে রাখুন আর বলুন ভাড়া কতো নেবেন এখান থেকে এতোটুকু এই তিরিশ মিনিটেরও রাস্তা না তাতেই এতো ভাড়া না না একটু এই কম করুন কম করুন এ একই ভাড়া ধরে বসে থাকলে হবে আরো তো অন্যান্য অটোতেও চলে যেতে পারবো কারণ ওখো ওগুলোতে তো ভাড়া কমই নেয় আপনাই আপনি হচ্ছে চেনা জানা তাই একটু আপনাকেই বললাম আচ্ছা ঠিক আছে আমি কিন্তু অতো ভাড়া দিতে পারবো না আচ্ছা হ্যাঁ আমি কি আমি কিন্তু অনলাইন পে করবো কিউআর কোড হবে তো আপনার কাছে হ্যাঁ আমার কাছে কুপন কোডও আছে কিন্তু ওইটা দিয়ে কতো টাকা পড়বে আচ্ছা ঠিক আছে তবে অতো ঝামেলা না করে আমি কিউআর কোড দিয়ে আমি পে করে দেবো কিন্তু আচ্ছা ঠিক আছে চলে আসবেন সময় মতো রাখলাম